আমি যখন ক্লাস নাইন টেনে পড়ি তখন থেকেই গাছের প্রতি আমার ভালোবাসা জন্মায় আমার বাড়ির পেছনে অনেকটা ফাঁকা জায়গা ছিল সেই জায়গাটাতে শুধুমাত্র ঘাস লতাপাতা ছাড়া আর কোনও গাছ ছিল না আমি একদিন ভাবলাম এই জায়গাটা যদি পরিষ্কার করে বিভিন্ন ধরনের ফল এবং ফুলের গাছ লাগানো যায় তাহলে জায়গাটাও সুন্দর লাগবে একটু পরিষ্কারও দেখাবে এছাড়াও প্রতিটা ঋতু অনুযায়ী বিভিন্ন ধরনের ফল ফুলে বাগানটাও ভরে থাকবে তাই আমি বাড়ির বড়দের সাথে কথা বলে সে বাগানটা পরিষ্কার করালাম এবং বাগানের ধারে ধারে পাঁচিলের ধারে ধারে প্রত্যেকটা সীমানায় আম কাঁঠাল লিচুর মতো বিভিন্ন ধরনের গাছ লাগালাম গাছের চারাগুলো বসালাম আর বাগানের মাঝের জায়গাটাতে চেষ্টা করলাম বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানোর আজ অনেক বছর আগে আমি বাগানটা তৈরি করেছিলাম আজ সেই লাগানো আম গাছ বা জাম গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে লাগানোর প্রায় তিন চার বছর পর থেকেই গাছগুলোতে ফল ধরতে শুরু করে আর এখন তো ছ সাত বছর হয়েই গেছে তাই গাছগুলো থেকে এই ঋতু অনুযায়ী প্রচুর পরিমাণে ফল পাওয়া যায় আমার বাগানে প্রায় চার পাঁচ রকমের আমের গাছ আছে সেই আমগুলো কোনোটা প্রচুর টক তো কোনোটা ভীষণ মিষ্টি সেই ধরনের গাছ থেকে বিভিন্ন স্বাদের আম খাওয়া যায় লিচু জাম সিজনগুলো তো থেকেই থাকে এছাড়াও রয়েছে দুটো কাঁঠাল গাছ সেখান থেকেও আমরা সময় অনুযায়ী কাঁঠাল এঁচোড় প্রভৃতি পেয়ে থাকি এছাড়াও বাগানে যে মাঝের ফাঁকা জায়গাটা আছে সেই জায়গাটাতে আমি অনেক রকমের ফুলের গাছ লাগিয়েছি একটার ধারে আছে শুধু টগর জবা এই ধরনের ফুলগুলো যেটা গ্রীষ্মকালে ভালো ফুল দেয় আর মিডল পোর্শনটাতে আমি লাগিয়েছি বিভিন্ন ধরনের শীতকালীন ফুলের গাছ সেখানে বিভিন্ন ধরনের শীতের ফুল ফোটে সেই ফুলগুলোর সময় যখন ফোটে বাগানটা এতো অসাধারণ দেখতে লাগে যেটা বলে বোঝানোর মতো না এই বাগানটা আমার তৈরি করা আজ থেকে প্রায় সাত আট বছর আগে সেই যে আমার একটা নেশা জন্মে গিয়েছে তখন থেকে প্রতিনিয়ত বাগানে আমি সময় কাটাই এমন কোনও দিন নেই যেদিন আমি বাগানে যাইনি এই বাগানটা আমার কাছে অত্যন্ত প্রিয় ও পছন্দের জায়গা আমার যতোই মন খারাপ থাকুক এই বাগানে গিয়ে বসলে মনটা আনন্দে ভরে ওঠে এবং বাড়ির সকলেই বলে এই যে বাগানটা আমি পরিষ্কার করে গাছ লাগিয়ে ভালোই করেছি তাই সময় অনুযায়ী ফলও পাওয়া যায় আর সুন্দরত্ব তো অনুভব করাই যায় এইটা তৈরি করা আমার এক স্বপ্নের মতো ব্যাপার